বাগান তৈরির ক্ষেত্রে তার চারা গাছ বা উন্নত প্রযুক্তির গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বাগানের গাছপালা বা বিভিন্ন ধরনের চারা গাছ পাওয়ার মূল উৎস হল সংলগ্ন নার্সারি যেখান থেকে অতি অল্প দামে বিভিন্ন উন্নত প্রযুক্তির কলমের কলমের চারা এবং উন্নত মানের বিভিন্ন চারা পাওয়া যায় এছাড়াও কিছু ক্ষেত্রে আমি নিজেও উন্নত প্রযুক্তির বীজ বাড়িতেই বিভিন্ন পরিচর্যার মাধ্যমে তা তৈরি করে তাকে চারা গাছে পরিণত করি এবং এগুলি মূলত আমার বাগানে ব্যবহার করি উন্নত ফল এবং শাকসবজি পাওয়ার জন্য